হ্যাঁ এমন একটি বই আছে যা অতিরিক্ত মাত্রায় বিখ্যাত হয়েছে তা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি বাংলা উপন্যাস সেটা হলো ও শ্রীকান্ত এটা আমাকে অনেকে পড়ার জন্য সুপারিশ করেছে এবং আমি পড়েছিও পড়ার পরে আমি না এটা বুঝতে পেরেছি না আমার এটা পছন্দ হয়েছে এবার তার কারণ হচ্ছে এর এই উপন্যাসটি শিরোনামে শিরোনাম হয়েছে এর নায়ক শ্রীকান্ত নামের অনুস শ্রীকান্ত নাম অনুসারে যিনি একজন ভবঘুরে এই গল্পটার চারটে পার্ট আছে চাটটে পার্টে প্রথম পার্টে দেখাচ্ছে শ্রীকান্ত মামারবাড়ি ঘুরতে গেছে ঘুরতে গেছে সেখানে ঘুরতে যাওয়ার সঙ্গে এ একদিন একটা ফুটবল ম্যাচে তার বন্ধু স একটা ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হয় ছেলেটার নাম হল ইন্দ্রনাথ তার সঙ্গে তারা একদিন শিকারে যায় শিকারে গিয়ে সেখানে আবার রাজলক্ষ্মী নামের এক মহিলার সঙ্গে তার আলাপ হয় সে প্রথম পার্টে এরকম দেখালো তার সঙ্গে ওখানে কিছু ওখানে একটু প্রেমের গল্প তাপরে আবার দ্বিতীয় খণ্ডে আবার দেখাচ্ছে যে ভ্রমণের গল্প যে আবার শ্রীকান্ত আরেক জায়গায় ঘুরতে যায় সেখানে গিয়েও ও তার সঙ্গে আবার একজন বিবাহিত মহিলা এবং রোহিণী নামের এ তার পুরুষ সঙ্গী রয়েছে এরকম একজনের সঙ্গে তার আলাপ হয় সেখানে সেখানেও আবার একটু প্রেমের গল্প সেখানে থাকে সেই গল সেই পার্টে থাকতে থাকতে সে আবার অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে আবার রাজলক্ষ্মীর কাছে ফিরে আসে আবার দ্বিতীয় খণ্ডে দেখাচ্ছে যে হচ্ছে যে শ্রীকান্ত রাজলক্ষ্মী বীরভূম জেলার একটি গ্রামে আসে সেখানে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী ও ও আবার রাজলক্ষ্মী বিবাহিত ছিলো সেই কারণে আবার সেখান থেকে স্বামীর সঙ্গেও থাকতো আবার শ্রীকান্তর সঙ্গেও থাকতো স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি করে আবার শ্রীকান্তর কাছে ফিরেছে ফিরে সেখানে রাজলক্ষ্মী আবার সর্বদা তার ধর্মীয় অনুশীলণ এবং বক্তৃতা নিয়ে ব্যস্ত থাকতো শ্রীকান্ত একা রয়ে যায় আবার তাদের মধ্যে ফাটল আবার বিষয় আবার পার্ট ফোরে আবার শ্রীকান্ত আবার বার্মা যাওয়ার কথা ভাবে কিন্তু দৈব ক্রমে সে তার আর গ্রামে এ তার পুরনো বন্ধুর গ গহরের সাতে দেখা করে গহর তাকে আবার একটি বৈষ্ণব আশ্রমে নিয়ে যায় তিনি যেখানে তিনি কমললতার সঙ্গ কমললতার সঙ্গে এ দেখা করেন যিনি তার সাথে খুব ঘনিষ্ঠ হয় শেষে কমললতা শ্রীকান্তকে এ বিদায় জানিয়ে আশ্রম ত্যাগ করে মানে এক একটা পার্টে এক এক রকম কি যে গল্পটা সত্যিই কিছু বুঝতে পারি নি যে গল্পটা কি মানে রোম্যান্টিক কোনো গল্প না কি আধ্যাত্মিক কোনো গল্প আমি গল্পটা প এই কারণে আমার গল্পটা কোনো কারণে পছন্দ হয় নি